হ্যালো হ্যাঁ এখন নতুন কী জামা চাই আপনার হ্যাঁ এখানে পাওয়া যাবে নতুন নতুন জামা কুর্তি নতুন ডিজাইনের শাড়ি নতুন সব কিসু নতুনত্ব মাল আছে এখানে আমার এইখানে পোশাক হিসেবে দাম যেমন নেবেন যে পোশাকের মডেল যে রকমের হবে সেই সেই অনুযায়ী দাম হবে সব থেকে ভালো আপনি কী নেবেন কুর্তি কী ঘাঘরা কী তিনশো চাইরশো আড়াইশো দুশো কী দামের চাই ঠিক আছে চলে আসুন এখানে এই তো মালিগ্রাম ঘুমটি বাজার শনিবার বিকালে সকালে সারা দিন খোলা থাকে ঠিক আছে রাখুন